প্রতিদিন কথোপকথনে ব্যবহৃত কিছু বাংলা ভাষা বাক্যাংশ বা বাগধারা হলো যেমন মানে খুব ছোটোবেলায় একটা কথা বলি যে মানে যখন মানে আমার ঠাকুমা যখন মানে পুজোর ঘরে থাকতো না তো তখন আমি সেই সময় ওখান থেকে মানে একটা কলা নিয়ে নিতাম এরপর যখন ফিরে আসতো তো তখন বলতো যে ঠাকুর ঘরে কে তখন আমি বলতাম যে কলা তো আমি খাই নি মানে এই কথার অর্থ হলো যে মানে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাই নি এটা এটা যেমন একটা কথা তারপরে আরও আছে যেন যেমন যে অল্প বিদ্যা ভয়ংকর মানে এই কথার বাগধারা হলো যে মানে কোনো কিছু আমি বা আমার বন্ধু অল্প কিছু কোনো কাজ বা কোনো কোনো কিছু জিনিস অল্প শিখেছে এবং তার বিষয়ে সে অল্প শিখে সে মানে সেই কাজ করতে গিয়েছে এবং সেই কাজ করতে গিয়ে এ বড়ো সরো একটা সমস্যার সম্মুখীন হয়েছে এইক্ষেত্রে বলা যায় যে অল্প বিদ্যা ভয়ংকর আর তাছাড়া যে সিঁদুরে মেঘ মানে হঠাৎ করে মানে আকাশ ফাঁকা হঠাৎ করে যদি মেঘলা আকাশ হয়ে যায় বা অন্ধকারে ছেয়ে যায় তো সেটা দেখে অনেকে ভয় পেয়ে বাড়ির মধ্যে চলে যায় গিয়ে মানে সেই এই কথার অর্থ হলো যে মানে সিঁদুরে মেঘ ধরেছে তারপর আর তাছাড়া আরও আছে যেমন কই মাছের প্রাণ মানে মানে এইক্ষেত্রে মানে আমি মেয়েদেরকে উল্লেখ করতে চাই কারণ মেয়েদেরকে দেখা যায় যে তাদের জীবনে মানে অনেক বিপদ বিপত্তি মানে সমস্যার সম্মুখীন হয়েও তারা মানে বেঁচে আছে এবং মানে আরও ভালো লাগে যে তারা হাসিতে খুশিতে থাকে এক্ষেত্রে বলা যায় যে মানে কই মাছের প্রাণ আর তাছাড়া তেলে মাথায় তেল দেওয়া মানে কাউকে মানে কারো মাথায় মানে চুল নেই অথচ তার মানে তেল দেওয়া হচ্ছে মানে এই কথার অর্থ হলো কাউকেও খারাপ কিছু করছে তবুও তাকে তেলিয়ে চলা বা তাকে মানে মান্য করে চলা এটাকেও বলা যায় যে এটাও একটা বাগধারার মধ্যে পড়ে আর তাছাড়া মানে চোর পালালে বুদ্ধি বাড়ে যেমন মানে কোনো কিছু চুরি হয়ে যাবার সময় কারো কোনো মাথায় কোনো কিছু আসে না মানে হঠাৎ চুরিটা হয়ে যাবার পর অনেকেই অনেক কিছু এসে বলতে থাকে যে এটা করলে ভালো হতো ওটা করলে ভালো হতো হ্যান করলে এ করা উচিত ত্যান করা উচিত মানে মানে কাজের সময় কাজ কিছু হয় না মানে চোর চুরি করে যাবে সেই সময় কিছু করতে পারবে না তারপরে এসে বড়ো বড়ো কথা বলা এটাকেই বলা হয় যে মানে চোর পালালে বুদ্ধি বাড়ে এটাও একটা বাগধারার মধ্যে পড়ে